আমি সিনেমা দেখতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তবে এখন নতুন নতুন সিনেমা আগের পুরানো পুরানো সিনেমা তবে এখনকার থেকে আমার আগের পুরানো সিনেমাই বেশি ভালো লাগে যেমন অনেকদিন আগে আমি একটা সিনেমা দেখেছিলাম সাত পাকে বাঁধা জিৎ আর কোয়েলের আর রঞ্জিত মল্লিকের বই সিনেমাটা হলো জিতের ছেলে জিতের বাবা রঞ্জিত মল্লিক আর রঞ্জিত মল্লিকের ছেলে জিৎ জিতের সাথে বিয়ে হবে কোয়েলের এবং কোয়েলের ওদের বিয়েটা হবে এক বছরের চুক্তি এবারে এক বছরের চুক্তি শেষ হওয়ার সাথে সাথে ওদের একটু ভুল বোঝাবুঝি হবে এবার দুজন দুজনকে ছেড়ে অনেকটা দূরে চলে যাবে এবার এই বইগুলো আগের যে পুরানো বই এবার যে দেখলে কিছুটা অভিজ্ঞতাও বাড়ে এবং ভালোও লাগে আগেকার বইয়ের গানগুলো বেশ ভালো লাগে গানগুলো তো বেশ ভালই লাগে তার সাথে সাথে এই যে কীভাবে এই আবার পুরানো সম্পর্ক জোড়া লাগবে সেটাও একটা দেখার আগ্রহ নিয়ে সিনেমাটা দেখি আবার বাংলা একটা হাতি মেরা সাথী একটা বই দেখেছিলাম একটা পশুর সাথে একটা মানুষের যে মেলবন্ধন এতটা হতে পারে সে হাতিটা ছাড়া খেতে পারবে না ঘুমোতে পারবে না যেতে কোথাও যেতে পারবে না হাতি অসুস্থ হয়ে গেলে তার মনটাও খারাপ হয়ে যাবে এই যে হাতি ছাড়া এর যে এতটা অচল বা একটা পশুর জন্যে একটা মানুষের মন এত ব্যাকুলতা হতে পারে এত ব্যাকুল হতে পারে সেটা এই সিনেমাটা না দেখলে সত্যিই বোঝা যায় না আমরা শুধু ভাবি যে মানুষ মানুষেরই বন্ধু হয় মানুষ মানুষেরই সাথী হয় কিন্তু না আমরা ভুল একটা পশু একটা মানুষের সাথী হতে পারে একটা পশু একটা মানুষের বন্ধু হতে পারে একটা পশু একটা মানুষের সুখের কারণ হতে পারে একটা পশুই একটা মানুষের দুঃখের কারণ হতে পারে সত্যি এই সিনেমাটা না দেখলে আমরা কিছু বুঝতেই পারতাম না কিছু জানতেই পারতাম না সিনেমা দেখলে সত্যি আমাদের শুধু সময় নষ্ট হয় না আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয় অনেক কিছু শেখার হয় অনেক কিছু জানাও হয় অনেক কিছু বোঝারও